হ্যাঁ বলুন হ্যালো হ্যাঁ বলুন আমি এখানের হেল্পার শিবু দত্ত বলছি

যদি নর্মাল পোস্ট করেন সেইক্ষেত্রে কোনো টাকা লাগবে না কিন্তু ওটা যেতে একটু দেরি হবে আর যদি স্পিড পোস্ট করেন সেইক্ষেত্রে আপনাকে একচল্লিশ টাকা লাগবে এবার যদি তার থেকে কোনো কিছু জিনিস যদি ভারী হয় আর কি কাগজ ছাড়া অন্য কিছু হলে তার যদি ওজন বেশি হয় সেইক্ষেত্রে ওজন অনুযায়ী টাকা দিতে হবে আর কি না না আপনাদেরকে প্যাক করে আমাদেরকে এখানে দিয়ে যেতে হবে যদি বেশি ভারী হয় আমরা এখানে ওজন করি ওজন করে দরকার ওখানে ওর উপরে একটা আমরা ট্র্যাকারের ট্র্যাকার চিটিয়ে দিই তো ওটা ট্র্যাক করে আপনি জানতেও পারেন যে আপনার জিনিসটা এখন কোথায় আছে আপনাকে সব কিছু করে আনতে হবে বাড়ি থেকে প্যাক করে আর না এর মাধ্যে তেলজাতীয় জিনিসটা আমরা টপ করে দিয়ে যেতে চাই না যদি সিল থাকে সেইক্ষেত্রে আমরা দিয়ে যাই তাছাড়া দিয়ে যেতে চাই না হ্যাঁ বলুন তাহলে এক কেজির এক কেজির উপরে হলে তো হচ্ছে স্পিড পোস্টে তো পাঠানো যাবে না ওইক্ষেত্রে আপনাকে ক্যুরিয়ার করতে হবে ওইক্ষেত্রে কেজি পিছু দুশো টাকা করে লাগবে হ্যাঁ শনিবার হাফ আর রবিবার বন্ধ থাকে হ্যাঁ আপনি সোমবার দশটা থেকে চারটের মধ্যে যখন খুশি আসতে পারেন আচ্ছা ঠিক আছে